হ্যালো হ্যাঁ দাদা কি খবর ব্যবসা কেমন চলছে আপনার চলছে আর কি গরমে আমারও সেই একই খবর ব্যবসার সেরকম একটা চলছে না তা কী কী ফল রেখেছ কী কী মাল রেখেছ এখন আর বলো না গো এই খরিদ্দার আর বলো না গো এইসব খরিদ্দাররা আসছে এই আম মাম রেখেছি গরমে পচে যাচ্ছে আর বলছে খালি পচা পচা আর তাছাড়া তো বারো মাসের ফল আছেই কলা আছে আপেল আছে দিয়ে আর কিছু নতুন কিছু রাখার কথা ভাবছ নাকি দিয়ে আর কী কী বিক্রি করছ এখন যে যা দাম মাম হচ্ছে বেরোচ্ছে সেরকম তো গরমে তো বেশীরভাগ মাল এখন বেঁচেই যাচ্ছে কিছু করারই নেই বেশীরভাগ মাল তো পচেই যাচ্ছে আর কিছুই হয় না ব্যবসা শেষ ব্যবসাটা নতুন কিছু নেই এখন তো তাও কালো আঙুরগুলো আছে কালো আঙুরও বিক্রি হচ্ছে ভাবছি এবার কালো আঙুরটা রাখব দেখি কী রকম বিক্রি হয় আম তো বেশীরভাগ রেখে রেখে পচেই যাচ্ছে খরিদ্দাররা আসছে বুঝতে পারছে না দেখছে চলে যাচ্ছে দাম বেশী বলে দিলে আবার না এখানে বেশী দাম ওখানে বেশী দাম কিছু করারই নেই এখন ওইটাই ঠিক আছে রাখছি তাহলে